পুরুলিয়া জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হল দীপাবলি হোলি উগাদি ইত্যাদি এইসব পরবগুলিতে আমাদের পুরুলিয়া জেলার যেসব মানুষজন রয়েছে তারা এইসব উৎসবগুলিতে খুব ভালোভাবে মাতিয়ে ওঠে এবং এইগুলোকে খুব ভালোভাবে পালন করে তার মধ্যে দীপাবলিতে তারা গরুকে পুজো করে এবং সেগুলোর মধ্য দিয়ে আমাদের যেসব জনজাতি রয়েছে সেই জনজাতিগুলো নিজেদের নিজেদের একটা ধর্মীয় স্থান খুঁজে পায় এবং এসব ছাড়াও আমাদের রয়েছে হোলি হোলিতে বন্ধুবান্ধব তথা পরিবারের সকল সদস্য মেতে ওঠে এবং জিতা অষ্টমী জিতা অষ্টমীতে আমাদের মা বোনরা তাদের জিতা অষ্টমীতে খুব ভালোভাবে পালন করে এবং আমাদের যে ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহ্য সেটাকে বজায় রাখে এর এছাড়াও আমাদের পুরুলিয়া জেলাতে যেমন রয়েছে রহিন উৎসব রহিন পরব সেই রহিন পরবের মধ্য দিয়ে আমাদের পুরুলিয়া জেলা যে কৃষিপ্রধান একটা জেলা সেই কৃষিটাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এই সাংস্কৃতিক উৎসবটাকে পালন করে থাকে এরকমভাবে আমাদের পুরুলিয়া জেলায় যেসব সাংস্কৃতিক উৎসবগুলি রয়েছে সেইসব উৎসবগুলি দিয়ে পুরুলিয়া জেলায় একটা খুব রোমাঞ্চকর এবং মহিমা হয়ে ওঠে এই পুরুলিয়া জেলাতেই যেসব সাংস্কৃতিক উৎসবগুলি রয়েছে সেইসব সাংস্কৃতিক উৎসবগুলো যে জনজাতি রয়েছে সেই জনজাতির মনকে একদম ভরিয়ে তোলে এবং তারা খুব ভালোভাবে মিলেমিশে একসাথে কাটিয়ে তাদের জীবনযাপন করে থাকে